হ্যাঁ নাচের জন্য বলতে আগে তো কয়েকটা নাচ তুলেছিল এবার সবই তো প্র্যাক্টিসের উপরে আপনি যেটা বুঝতেই পারছেন আপনার কাছে করছে কীরকম কী প্র্যাক্টিস তো বাড়িতে একদমই করেনি পড়াশুনা নিয়েই ব্যস্ত তারপর সামনে সরস্বতী পুজো দু তিনটে স্টেজ প্রোগ্রাম আছে এবার আপনিই বলতে পারবেন যে কীরকম কী হচ্ছে প্র্যাক্টিস করেছে ঠিক আছে আমি আজকে সন্ধের দিকে দেখবো বাড়িতে

আচ্ছা ঠিক আছে আমি দেখবো দুটো দিন আছে তো এখনো মাঝে আমি দুটো দিনে দুবার যদি দু টাইমও বসাতে পারি তাহলে মানে করাতে পারি তাহলেই ভাবছি যে প্র্যাক্টিসটা হয়ে যাবে আর কোন কোন গানে যে নাচবে সেটা তো আপনাকে তো একটু সিলেক্ট করে নিতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এক হুম হ্যাঁ এটা তো প্রতিযোগিতামূলক নয় এমনি জাস্ট বিনোদনের জন্য আর কি এমনি স্টেজ প্রোগ্রাম হ্যাঁ আচ্ছা হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্র্যাক্টিস আর এখন তো অনেক প্রতিযোগী সবাই তো ভালো করার চেষ্টা করবে আর আমাদের বাড়ির সামনে সরস্বতী পুজো হচ্ছে সেখানেও নাম দিয়েছে সরস্বতী পুজো হচ্ছে সামনে বাড়ির সামনে একদম সেখানে নাম দিয়েছে স্কুলে নাম দেওয়া আছে ক্লাবে একটা নাম দেওয়া আছে তিন চার জায়গায় নাম দিয়েছে দেখা যাক কীরকম কী নাচে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি টাইমটাও একটু জানিয়ে দেবেন দুটোর টাইম ডেট দুটোই জানিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ